হ্যাঁ আমরা একবার সাঁতার প্রতিযোগিতাতে অংশগ্রহণ করেছিলাম সেখানে আমার বন্ধুরাও অংশগ্রহণ করেছিলো এবং ফ্যামিলির লোকরাও গিয়েছিলো দেখতে আমি ওখানে অনেক কিছু মজাও করি অনেক কিছু দেখারও বিষয় ছিলো আমরা স্যান ম্যাডামরা আমাকে গাইডও করেছিলো আমার বন্ধু বান্ধবের সব আমার বন্ধু বান্ধবের সাথে আমার সেই দিনগুলো কাটানো বা সময়টা খুব স্মরণীয় কারণ সাঁতার প্রতিযোগিতায় প্রথমে গিয়ে সাঁতার কা সাঁতার প্র্যাকটিস করতে হয় কীভাবে মোটিভেশান পেতে হয় কীভাবে হাতে বাড়াতে হয় পেছনের পা কীভাবে ফেলতে হয় এগুলো শেখানো এবং আমার তাতে আমার বন্ধুও অনেক আমাকে সাহায্য করেছিলো এবং শেখানোরও ই ছিলো সাঁতার প্রতিযোগিতা করতে যাওয়ার এখানে আমার অপনেন্টও অনেক ছিলো আমাকে সেখানে বুঝতে হয়েছিলো যে আমি তাদের থেকে কী করে ফার্স্ট হবো বা আমার বন্ধুকে আমি কী করে টেক্কা দেবো সব থেকে বড়ো ব্যাপার হলো আমার সেখানে আমার ফ্যামিলি বা আমার মা বাবাও আমাকে দেখছিলো এখানে এখানে হলো আমি যখন অনেক ছোটোই ছিলাম অতটাও তখন অতোটাও বুঝতাম না তখন আমার মনে হতো যে সাঁতার প্রতিযোগিতা গেলে হয়তো প্রাইস পাবো এটাই আমার টার্গেট ছিলো ফার্স্ট এবং সেখানে কি মোটিভেশান পাওয়া উচিত কীভাবে কাজ করা উচিত বা আমার যে গাইড ছিলো বা আমার যে স্যার ছিলো সে আমাকে একটা একটা পদক্ষেপ বুঝিয়ে দিতো যে এইভাবে করতে হবে এইভাবে পা ফেললে আপ আগে যেতে পারবে বা এইভাবে হাত ফেলতে হয় মুখ সামনের দিকে রাখতে হয় বা যখন সাঁতার কাটবে ডানদিক বা বাদ দিক করে মুখ রাখতে হয় বা উল্টো তুমি দুবে যাওয়ারও অনেক সময় ই থাকে সুবিধা বা চান্স থাকে দুবে যাওয়ারও অনেক সময় চান্স থাকে সেইগুলো তুমিকে বুঝতে হবে এবং সেখান থেকে তুমি অনেকটা আগে যখন তুমি সাঁতার মানে প্রথম যখন সাঁতার কাটতে তখন